পূর্ব বর্ধমান জেলার জলবায়ু গ্রীষ্মকালে যেমন প্রখর গ্রীষ্ম শীতকালে তেমনি খুবই ঠান্ডা আবার বর্ষাকালে তেমনি খুবই বৃষ্টিপাত হয় তবে গ্রীষ্মকালে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ এবং বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে প্রবল খরা আমরা দেখেছি বৃষ্টি খুবই কম হয়েছে শীতকালের তেমনি প্রচন্ড শীত অনুভব করেছি শীতে বৃষ্টিও হয় নি যার জন্য কলেতে জল ওঠাও বন্ধ হয়ে গেছে তাই এই অভিজ্ঞতাটা ছিল অনেকটাই কষ্টের তবে বর্ষা আসার সাথে সাথে প্রত্যেকটা মানুষ প্রাণ ফিরে পেয়েছে যেহেতু গ্রীষ্মকালের তাপমাত্রা অনেকটাই বেশি ছিল তাই বর্ষাকালে জলের জন্য এখন সবাই প্রাণ ফিরে পেয়েছে এবং কলে জল উঠছে সবই ঠিক আছে এবং আমার জীবনের সবচেয়ে আবহাওয়ার পরিবর্তন আমি দেখেছি জানুয়ারি মাসে যেমন সবথেকে ঠান্ডা অনুভব করেছি তেমনি বার্ষিক গড় বৃষ্টিপাত তেমনি আমাদের জুন জুলাই মাসেও আমি অনুভব করেছি তাই এই জলবায়ু তাপমাত্রা আবহাওয়া গ্রীষ্মকাল এবং খরা বন্যা এবং শীত সবকিছুর অভিজ্ঞতাটা আমার কাছে খুব সুন্দরভাবে পরিষ্কার